বাংলা ভাষা আমার মাতৃভাষা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রথম বাবা মায়ের থেকে যে আস্তে আস্তে করে যে সমস্ত কথাগুলো শ্রবণ করেছিলাম সেই ভাষাটা হলো বাংলা ভাষা প্রথম বাবা মায়ের থেকে শেখা গ্রামের বিভিন্ন মানুষের থেকে শেখা যারা যেমন বাচ্চা একটা বাচ্চা জন্ম নিলে তাকে যেমন সবাই শেখায় গুরুজন ব্যক্তিরা তেমনভাবে আমিও শিখেছি তারপর স্কুলে যখন প্রথম ভর্তি করেন সেখানে মাস্টারমশাইরাও বিভিন্ন ওয়ার্ড শিখিয়েছেন দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ শিখিয়েছেন বাংলার বাংলা মানের অর্থ শিখিয়েছেন সার অংশ শিখিয়েছেন এভাবে বাংলা শেখা এবং ভাষা নিয়ে আমার অভিজ্ঞতা বলতে গেলে ভাষার যেমন দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয় যেমন ভাষার ভিতরে বিভিন্ন ওয়ার্ড আছে যেমন বলা যাচ্ছে যে এখানে প্রস্রাব করিবেন না নার পরে যেমন কমা এই নার পড়ে দাঁড়ি এবং প্রস্রাব করিলে এত টাকা ফাইন দিতে হবে সেখানেও দাঁড়ি এ নিয়ে ভাষা একে বলে ভাষা বাংলা ভাষা ভাষা পৃথিবীতে বহু ধরনের ভাষা আছে তার ভিতরে আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা আমার গর্ব যে এই ভাষা আমি আমি এই ভাষার মানুষ এই ভাষা আমি ব্যবহার করি এবং এই ভাষা ছোটো থেকে আজ পর্যন্ত আমি শুনে এসেছি বা সমস্ত ভাষা অনেক ভাষা শুনেছি হিন্দি তামিল উর্দু তেলুগু সমস্ত ভাষা শুনেছি কিন্তু নিজের ভাষার কাছে একটা অন্য অন্য রকম তৃপ্তি পাই এবং ভালো লাগে খুবই ভালো লাগে তাই নিজের ভাষাকে শ্রদ্ধা এবং ভক্তি জানাই